হ্যালো ও আমি তো বাড়িতে আছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালো আছি খবর মোটামুটি ভালো আছে তুমি কি খবর তোমার বলো আচ্ছা আর আর কি কী খবর আছে আসল খবর বলো তোমার খবর হ্যাঁ আচ্ছা আমার একটা ড্রেন আছে বুঝেছ এবার ড্রেনটা প একটু পরিষ্কার করতে হবে বুঝেছ পরিষ্কার করলে তুমি কবে থাকবে না থাকবে সেরম বুঝে একটা পরিষ্কার করতে হবে তো ড্রেনটা হ্যাঁ আচ্ছা রবিবার আসবে তখন কাজ হবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই ওই আলোচনা হলো রবিবার কাজ হবে একটা লোক একটা লোক নিশ্চয়ই লাগবে ঠিক আছে আরেকটা লোক দরকার আমি দিয়ে দেবো বুঝেছ ঠিক আছে পরিষ্কার নিশ্চয়ই হবে ঠিক আছে নাহলে পরিষ্কার করলে কীভাবে হবে কেন একটা তো ড্রেন অপ অপরিষ্কার থাকলে ক্ষতি বেশি বলছি আচ্ছা